হ্যাঁ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক দিক ভারতের মূলধারার সংস্কৃতি থেকে অনেকটা আলাদা পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ এখানের কিন্তু প্রধান নৃত্য হল ছৌ নাচ এখানে বিভিন্ন বাউল নৃত্যও হয়ে থাকে বাউল সঙ্গীত হয়ে থাকে বিভিন্ন যে গম্ভীরা নৃত্য হয়ে থাকে এখানে টুসু ভাদুর মতন বিভিন্ন উৎসব কিন্তু পালিত হয়ে থাকে যেগুলি কিন্তু ভারতের আর কোনো জায়গাতে হয়ে থাকে না এই আমাদের পশ্চিমবঙ্গের যে পোশাক খাবার তা কিন্তু ভারতের অন্যান্য রাজ্য থেকে বেশ আলাদা এখানের যেসংস্কৃতির কথা যদি আপনি বল বলেন তাহলে দেখবেন যে অন্যান্য যে সব রাজ্য তাদের প্রত্যেক রাজ্যের সাথেই প্রত্যেক রাজ্যের কিছু না কিছু মিল আপনারা পাবেন কিন্তু পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্যের মিল পাওয়াটা সত্যিই দুষ্কর